হ্যালো হ্যাঁ সুতপাদি বলছেন হ্যাঁ আমিও তো সেটার জন্যই আপনাকে ফোনটা করলাম যে সামনেই তো সরস্বতী পুজো আসছে তাই কটা ওকে হচ্ছে মানে ক জায়গায় নাচ করতে হবে মানে নিত্য অনুষ্ঠান করবে সে সেজন্য একটু জিজ্ঞাসা করছিলাম আর কি

ও আপনি দেখেছিলেন ও আচ্ছা

আচ্ছা আচ্ছা ও

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম যে ক্লাসিকের একটায় হলে ভালো হত আর কি কারণ ও তো সব রকমই জানে হুম হুম হুম ও সব রকমই জানে তবুও একটু ইয়ে করাতে হবে আর কি ওকে একটু আরও একটু প্র্যাকটিক্যাল করালে ভালো হয় যেন না কোনো বিঘ্ন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছিলাম যে ওই নাচে যে তিনটা তো তিন জায়গায় নাচটা হবে তো তিন রকমের হবে সেক্ষেত্রে কি ড্রেস আরে সব কি ওকে আলাদা করেই কেনাকাটা করে দিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি সেটাই একটু জেনে নিলাম আচ্ছা তাহলে মেয়েকে নিয়ে আমি কটার সময়ে যাবো আচ্ছা আচ্ছা না আমি হয়তো ভাবলাম যে যেহেতু ও নাচ নাচটা সা সামনেই চলে এসেছে তাহলে হয়তো যারা যারা নাচ করবে শুধুমাত্র তাদেরকে নিয়েই হয়তো আপনারা কথাবার্তা বলবেন ওই জন্যই বললাম আচ্ছা ঠিক আছে রাখুন